আমি সবসময় গুনগুন করতে পছন্দ করি কীর্তন আমি সবসময় মনে মনে গুনগুন করি কীর্তন যেমন আমাকে কীর্তন এই কারণেই গুনগুন বা মনে মনে বলতে বা সবসময় ভাবি এই কারণেই ভালো লাগে কারণ কীর্তনটা আমাকে খুবই অন্যান্য গান বা অন্যান্য জিনিসের থেকে আমাকে শুনতে ভালো লাগে এবং আমি সব সময় শুনি ফোনে বা ফোনে ইউটিউব দিয়ে সার্চ করে বা টিভির মাধ্যমে বা রেডিওর মাধ্যমে আমি সবসময় কীর্তন শুনি এবং যখন ফোন টিবি রেডিও আমার কাছে থাকে না তখন আমি নিজে মনে মনেই ভাবি কীর্তন নিয়ে এবং মনে মনেই আমি কীর্তন গুনগুন করি বা নিজে নিজেই মুখে বলি কীর্তন এই কারণেই আমাকে ভালো লাগে কারণ কীর্তনের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চায় কীর্তনে অনেক কিছু বলে এবং আগেকার অতীতের যতসব ঘটনাগুলো ঘটেছে যেমন আগেকার অনেক দু তিন আমলের কথা যতসব ঘটনা ঘটেছে শ্রীকৃষ্ণ এবং রাম এরকম অবতার ভগবান শিব পার্বতী এইসব ঘটনাগুলো ভগবানের যত সব ঘটনা আছে সেই ঘটনাগুলোও অতীতের মাধ্যমে আমরা জানতে পারি যেমন এখনকার গৌর নিতাই আমরা সব ঘটনাগুলো এখনকার এই কীর্তনের মাধ্যমেই সব অতীতের ঘটনা বা বর্তমানের ঘটনা ও ভবিষ্যতে কী হবে সেগুলো জানতে পারি সেই জন্যেই কীর্তন আমাকে ভালো লাগে এবং কীর্তনের যে একটা সুর একটা টান সেই জন্য আমাকে সেইটা আমার কানে সবসময় বাজে বা আমাকে সেই কীর্তনে আকর্ষণ করে তাই আমাকে কীর্তন শুনতে ভালো লাগে সবসময় তাই মনে মনে গুনগুন করি এবং কীর্তনে আরেকটা আছে কীর্তনের যে যেখন সে কথাটা বলবে যখন কীর্তনের গানটা করার পরে যখন কীর্তনের ঘটনাগুলো বলে সেগুলো শুনতে খুব দারুণ লাগে এবং কীর্তনের যে একটা বাজনা সে বাজনাটাও শুনতে আমাকে দারুণ লাগে এবং কীর্তনটা আমাকে এই জন্যেই শুনি আর ভালো লাগে বলেই আমি মনে মনে সেই কীর্তনটা গুনগুন করি